কাজের সময় আমাদেরকে অনেক সময় বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় কাজ করার সময় পরিস্থিতি খারাপ তো আসবেই কঠিন পরিস্থিতি তো আসবেই তো আমাদেরকে শান্তভাবে ওই পরিস্থিতির মোকাবেলা করতে হবে আগে দেখতে হবে আমরা যে কাজটা করছি ওই কাজটাতে কোন কোন ধরনের কঠিন পরিস্থিতি আমাদের আসতে পারে আমাদের কাছে চ্যালেঞ্জিং জিনিসগুলো কোন কোন জিনিসগুলো আমাদের কাছে খুবই বেশি চ্যালেঞ্জিং তো আমাদেরকে আগে ওইগুলো নির্ধারণ করতে হবে এবং ওই কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদেরকে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যেমন যে কারণে এটা হচ্ছে তো ওই কারণটা আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে এবং ওই কারণটার বিরুদ্ধে আমাদেরকে তার পদক্ষেপ আমাদেরকে নিতে হবে এছাড়াও আমরা আগে থেকে আমাদের নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করতে পারি যাতে করে আমরা ওই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে পারি তো আমার মনে হয় সঠিকভাবে কাজ করা নিময়িত কাজে আসা সময় মতো কাজ করা তাছাড়া যে কাজটা করছি ওই কাজের বিষয়ে আমাদের যদি সঠিক জ্ঞান থাকে জ্ঞান আমরা অর্জন করতে পারি এবং মনোযোগ সহকারে আমরা কাজটা করি থালে আমার মনে হয় যে কাজটা কঠিন কাজও আমরা সহজভাবে করতে পাববো এবং যে কোনো পরিস্থিতিই আমরা সামাল দিতে পারবো